আমাদের বাড়ির পাশে যারা পোলট্রি পালনকারী হ্যাঁ আমাদের বাড়ির পাশে যারা হাঁড় মুরগি পোলট্রি পোষে তাদের সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখতে হবে নিয়মিত জল খাবার দিতে হবে আর তাদের মাসে মাসে টিকা দিতে হবে তাদের তারা যেন ভালোভাবে ভালো থাকে হ্যাঁ অসুখ বিসুখ যেন না হয় এবার তাদের মাসে মাসের টিকা দিতে হবে আর আর তাদের খাদ্য নিয়মিত দিতে হবে হ্যাঁ তাদের ঘর যেখানে থাকে সেই ঘরটা পরিষ্কার রাখতে হবে এইভাবে তাদের রাখতে হবে আর তাদের বলতে হবে যে হাঁস মুরগী হাঁস মুরগি দেখে দেখে রাখতে রাখতে বলবো তাদের আর আর তাদের

তার হ্যাঁ সেইভাবে হাঁস মুরগিগুলো গুছিয়ে গাছিয়ে রাখে হ্যাঁ ধান চাল না ক্ষতি হয় এইভাবে দেখেশুনে রাখতে বলবো আর কি আর ওষুধপত্র খাওয়াতে হবে নিয়ম মতো আর যারা আর তাদের নিয়ম মতো খা খাওয়া দাওয়া দিতে হবে এইভাবে পোলট্রির চাষ করতে হবে তাদের এইভাবে বলতে হবে আর কি আর ধান চাল যেন ক্ষতি না করে এটা বলতে হবে আর যাতে যাতে ওরা পোলট্রি ভালো থাকে মানে ওদের পছনে খাটতে হবে

ওতে তোলা ফেলা সেইভাবে করতে বলতে হবে যে এইভাবে পোলট্রিগুলো রেখে ওদের মানে সুস্থ থাকে সেইভাবে দেখেশুনে রাখো এভাবে বলতে হবে আর আর আর ওদের দেখেশুনে রাখতে হবে